হ্যালো কে দাস এজেন্সি থেকে বলছো হ্যাঁ আমি আলপনা রয় বলছি হুম আমার এরকম একটা ক্যাব লাগতো রাত্রিবেলা কালকে একটু ঘুুরতে যাওয়ার প্ল্যান আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরকম রাত তিনটার দিকে লাগবে একটু আগাম থাকতে পাঠিয়ে দিলে ভালো হতো আর কি কারণ তুমি বুঝতেই পারছো ট্রেনের ব্যাপার একটু আগাম পৌঁছাতে হবে যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি অনেকেই আছে হুমম হ্যাঁ হ্যাঁ তিনটের দিকে পাঠালে দুটো আড়াইটের দিকে তুমি পাঠিয়ে দেবে তিনটের দিকে আমার ট্রেন আছে হুম ওই যে ড্রাইভারটা আগে দিয়েছিলে সেই ড্রাইভারটাকেই পাঠাবে খুব সুন্দর গাড়ি চালায় ট্রাফিক ট্রাফিক খুব সুন্দরভাবে দেখে শুনে গাড়িটা চালায় হ্যাঁ ওর সঙ্গে আমার বেশ ভালো আলাপও আছে হ্যাঁ মোটামুটি না কথাটা কী বলো দেখিনি ফ্যামিলি নিয়ে যাবো তো একটু ঘুরতে হ্যাঁ ভালো আছো দাদা তা কেমন আছো বলো হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ তা খাওয়া দাওয়াটাও করেছো তো হ্যাঁ বৌদিরা সবাই কেমন আছে আর মেয়ে কেমন আছে মেয়ে পড়াশুনো করছে এইচ এস দেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঘুরতে যাচ্ছি একটু ফ্যামিলি নিয়ে না সমস্যা নেই কী বলো দিন একটু অনেক দিন বেড়ানো টেড়ানো হয়নি ওই জন্য একটু বেরিয়ে আসি হুম তুমি তাহলে কালকে আমার তিনটের দিকে একটু ক্যাবটা পাঠিয়ে দেবে রায়গঞ্জ ইস্ট নেতাজি পল্লী হ্যাঁ বাড়ির সামনে বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না সবাই মিলে যাচ্ছি হুম পুজোর প্ল্যান আছে ন কি কোথাও ঘুরতে যাওয়ার চলো তাহলে আমাদের সাথে ঘুরে আসবে হ্যাঁ না যাওয়ার কি আছে চলো চলো না দাদা সমস্যা বলতে অনেক কিছু আছে আর কি একটু ঘুরে আসি হ্যাঁ এর মধ্যে আর যাওয়া হবে কি না জানি না আমার এরকম ইন্টারভিউও সামনে চলে আসছে একটা ইন্টারভিউ দেবো ভাবছি পরীক্ষার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

না বলছি তা বৌদি কেমন আছে হ্যাঁ ভালো আছে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ভালো হ আর খাওয়া দাওয়া কী করলে হ্যাঁ আমাদের এই হয়েছে আর কি আর মা কেমন আছে বলো হুম হুম আর বলছি কি দা তোমার কাজ কেমন চলছে হ্যাঁ আমার তো মোটামুটি এই তো কোনো রকমই চলে যাচ্ছে বাবা আমার আছে আর কি দরকার বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না সমস্যা নেই না না না না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ওই কালকেই আমাকে টাইম থাকতে ক্যাবটা পাঠিয়ে দেবে হ্যাঁ জায়গা ঠিকানা তো বলেই দিলাম তুমি তাহলে টাইম মতোন একটু হাতে থাকতে টাইম মতন আসো ওকে ওকে আচ্ছা ঠিক আছে রাখছি